হ্যাঁ আমি গত বছর ঊনত্রিশে ডিসেম্বর দুহাজার বাইশ আমার বন্ধুদের সাথে আমাদের জয়চণ্ডী পাহাড় ঘোরার জন্য আমরা বেরিয়েছিলাম আমরা প্রথমে খুব মজা করতে করতে জয়চণ্ডী পাহাড় পৌঁছোই তারপর স্টেশন থেকে আমরা অটো করে পাহাড় পৌঁছাই ওইখানে অনুষ্ঠান হচ্ছিল আমরা অনুষ্ঠান ঘুরে মেলা ঘুরে পাহাড়ে চাপি পাহাড়ের ওখানে আড্ডা মারা ছবি তোলা খুব খুব মজা হচ্ছিল এভাবে তাপর রেস্তোরাঁয় আমরা খেতে যাই তারপর এমনি মজা করতে করতে আমাদের ঘর চলে আসার সময় চলে আসে তখন আমরা আরও অটো করে স্টেশনে চলে আসি ওখানে এসে একটি ট্রেন দাঁড়িয়েছিল আমরা ভাবি এটাই আমাদের ঠিক ট্রেন কিন্তু আমরা ভুল ট্রেনে চেপে ফেলি আর ভুলবশত আমাদের একটি বন্ধু স্টেশনেই ছাড়িয়ে যায় সেই আমাদেরকে কল করে বলে এই ট্রেনটি ভুল তখন আমরা অন্য পরের স্টেশনে নামি তারপর ওইখান থেকে আমরা এক ঘণ্টা দাঁড়ানোর পর ট্রেন পাই আর যে বন্ধুটি স্টেশনে ছাড়িয়ে গেছিল সে ঠিক ট্রেনে চেপে পুরুলিয়ার উদ্দেশ্যে বেড়িয়ে পড়ে কিন্তু আমরা এক ঘণ্টা পর স্টেশন ট্রেন পাই তারপর তাকে আমরা কল করি যে সে ঠিকঠাক পৌঁছলো কিনা তারপর আমরা স্টেশনে পৌঁছানোর পর একসাথে দেখা করি আর এই ব্যাপারটি বলতে বলতে খুব হাসাহাসি হয় এভাবেই তারপর আমাদের দেরি হচ্ছিল ঘর যেতে তাই আমরা ওখান থেকে ঘরের জন্য চলে আসি